হ্যাঁ হ্যাঁ মুখার্জী ফার্ণিচার থেকে বলছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখুন ওই পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট থেকে আরম্ভ হয়েছে হ্যাঁ পাঁচ ফুট থেকে সাত ফুট অবধি আলমারি পাওয়া যাবে মোটামুটি ওই দশ হাজার থেকে শুরু হ্যাঁ দশ হাজার ওই পাঁচ ফুটের মতো যেটা পাঁচ ফুট ছ ইঞ্চিটা ওই বারো হাজারের মতো পড়বে হ্যাঁ ছ ফুটেরটা আর একটু বেশি পড়বে আঠারো সতেরো হাজার টাকা তারপর ধরুন সবগুলোতেই ইনার লক থাকবে ভিতরেই থাকবে নিচে লক সিস্টেম থাকবে হ্যাঁ ডবল লক থাকবে হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখুন আপনি যদি অফিশিয়ালি আলমারি নেন তার দাম একটু কম পড়বে হুম আর যদি আপনি এমনি ব্যবহারযোগ্য আলমারি নেন তারপর ধরুন এখন নতুন আর্ট চলছে হ্যাঁ শুধু যে বাইরের কালারের উপর অনেকে আর্ট করে নিচ্ছে বিভিন্ন ছবি টবি দিয়ে সেগুলোর দাম একটু বেশি পড়বে এবার আপনি একটু যদি আসতে পারেন দয়া করে তাহলে একটু ভালো হয় আপনি সাইজগুলো দেখে নিতে পারবেন হ্যাঁ এবার নিয়ে এসেছে যে হ্যাঁ আপনি যদি আসেন তাহলে একটু দেখে নিতে পারেন হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসুন আসুন হ্যাঁ আপনি কালকে আসুন আমি থাকব আচ্ছা রাখলাম হ্যাঁ